হুম করুন দশটাতে এই দশটা থেকে এখন সাড়ে চারটে পর্যন্ত খোলা আছে আপনি যখন আসতে পারেন কী আধার কার্ড করবেন তো আপনি আধার কার্ড করতে গেলে ঐ পুরনো আধার কার্ডটা নিয়ে আসতে হবে ফটো নিয়ে আসতে হবে আধার এ জন্ম সার্টিফিকেট নিয়ে আসতে হবে ভোটার কার্ড নিয়ে আসতে হবে আরো আর টাকা নিয়ে আসবেন পাঁচশো টাকা নিয়ে আসবেন যদি আপনি তার বেশি টাকা দেন তাহলে এক দু সপ্তাহের ভিতরে বের করে দেবো শুধু শুধু আধার কার্ডই করবেন তো প্যান কার্ড প্যান কার্ড প্যান কার্ড করতে পাঁচশো টাকা লাগবে হ্যাঁ প্যান কার্ডে আধার কার্ড লাগবে কার প্যান প্যান কার্ডটা কার করবেন হ্যাঁ তোমার করবে আচ্ছা তাহলে জন্ম সার্টিফিকেট আধার কার্ড আর ফটো আর টাকা পাঁচশো টাকা আর না আমি বলছি তো আপনি যখন আ এখন এখন না এখন না এখন তো আমি বাড়িতে আমি কালকে যাবো কালকে দশ দশটা থেকে দশটা থেকে সাড়ে চারটে পর্যন্ত খোলা আছে আপনি দুপুরবেলা আসুন দুপুরবেলার দিকে একটু ভিড়টা কম থাকে আচ্ছা ঠিক আছে আমি আপনাকে ফোন করবো আর আধার কার্ডটা এই আর আধার কার্ডটা কার কার করবেন আচ্ছা ঠিক আছে আমি তাহলে রাখছি আচ্ছা ঠিক আছে রাখছি তাহলে